নমস্কার আপনি কি রুচিতম রেস্তোরাঁর মালিক বলছেন আমি আপনার দোকানের একজন অনেক দিনের পুরনো খদ্দের আজ আমার ছেলের জন্মদিন সেই উপলক্ষ্যে আপনার রেস্তোরাঁতে অনেকগুলো খাবার অর্ডার দিতে চাই আপনারা যদি সেই অর্ডারগুলো মনে রাখতে না পারেন তো আপনাদের যদি কোনও ওয়েবসাইট থেকে থাকে বলুন সেখানে আমি রেকর্ড করে পাঠাতে পারি সেরকম ব্যবস্থা থাকলে আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন আমি রেকর্ড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো